হ্যাঁ আমি ইন্ডিয়ান আইডলের মতো মিউজিক রিয়েলিটি শো দেখি আরো বিভিন্ন রকম মিউজিক রিয়েলিটি শো দেখি কারণ গান শুনতে আমার খুব ভালো লাগে এবং সে এই শোগুলোতে অনেক কিছু শেখা যায় এবং কোথায় কী ভুল হচ্ছে কোথায় কী রকম করা উচিত অনেকভাবে এক একটা গানকে পরিবর্তন করা যেতে পারে নিজের মতো বানানো যেতে পারে এখানে অংশগ্রহণকারীর মধ্যে আমার প্রিয় ছিলো নেহা কাক্কার যার গান খুবই ভালো লেগেছিলো যদিও একটা সময় পর সে বাদ চলে গিয়েছিলো কিন্তু আমার তার গান খুব ভালো লাগতো পরে এখন যেমন ভালো লাগে এ ঋশিকা বিদিপ্তা এদেরকেও খুব ভালো লাগে এদের গানও শুনতে আমার ভালো লেগেছিলো হ্যাঁ এরা আমার গান ভালো করতে অনেকটাই অবদান রেখেছে এদের কাছ থেকে আমি শিখেছি গানকে কীভাবে পরিবর্তন করা যেতে পারে কীভাবে কোথায় ভুলগুলোকে ঠিক করা যেতে পারে কতটা করা যেতে পারে এবং অত রকম গান শেখা উচিত শুধুমাত্র এক ধরণের গান শিখলে চলবে না ইত্যাদি